আমি যখন যোগ ব্যায়াম করি তার মধ্যে ধ্যান হল একটা যোগ ব্যায়ামের একটা অংশ কোনো কিছু মাথায় না নিয়ে মাথা থেকে সব কিছু চিন্তা ভাবনা বের করে প্রত্যেক দিন যদি ধ্যান করা হয় তাহলে মানুষের মন মানসিক শক্তি বাড়ে মানুষের যে চিন্তা ভাবনাগুলো সেইগুলো কমে এবং মানসিক রোগের থেকেও মানুষ দূর হয় এই যোগ যোগ ব্যায়ামের ধ্যান করতে পারলে এবং ধ্যান করার সময় অনেক সময় অনেক লোকেরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয় যেমন যারা একটু বেশি মোটা তারা ধ্যান করতে করতে হয়তো তাদের পা ধ্যান করার একটি নির্দিষ্ট ভঙ্গিমা থাকে তো সেই ভঙ্গিমাটা হয়তো তারা বেশিক্ষণ করে থাকতে পারে না কারণ তাদের চর্বি জমে যায় শরীরে তো এই জন্য এই একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয় তাছাড়া ধ্যান ধ্যান করতে গেলে অনেক সময় অনেক রকম মানে পাশে যদি কেউ এসে তো ডাকে পরিবারের কেউ এসে ডাকে তাহলে সেটাও তার ভঙ্গ হয়ে যায় ধ্যানটা তো এইসব সমস্যার সম্মুখীন মানুষকে হতে হয় এবং ধ্যান করতে গেলে একটা নির্দিষ্ট জায়গা লাগে যেখানে আশেপাশে কেউ থাকবে না বা যারা থাকবে সবাই ধ্যান করবে এরকম জায়গা হলে সবথেকে ভালো হয়